হ্যাঁ আমি বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে সচেতন কারণ গ্রামাঞ্চলে সচরাচর দেখা যায় বিদ্যুতের তার ছিঁড়ে চাষযোগ্য জমিতে পড়ে থাকে এই চাষযোগ্য জমিতে পড়ে থাকার ফলে প্রশাসন এর খবর পায় না যার ফলে বৈদ্যুতিক ওর মধ্যে সাপ্লাই দিয়ে দেয় এর ফলে কি হয় মানুষজন রাস্তাঘাটে জমিতে যখন যায় সাথে গবাদি পশু গবাদি পশু গোরু ছাগল তাদেরও পদপিষ্ট হয়ে মারা যায় এটা লোকাল প্রশাসনকে জানানো সত্ত্বেও এর কোনো পদক্ষেপ নেয় না আর সচরাচর দেখা যায় গাছ ইলেকট্রিক তারে যে গাছ সে গাছগুলো টাইমে টাইমে বা সময় মতো এগুলো তার ডালপালা ছাঁটা এর কোনো বিকল্প ব্যবস্থা প্রশাসন করে না আর এগুলো এড়ানোর উপায় হচ্ছে একটা যে বর্ষার ঠিক শুরুর আগে যাতে গাছপালা ডালগুলো ছাঁটা যায় তার একটা ব্যবস্থা করা টাইমে টাইমে পোলগুলো রক্ষণাবেক্ষণ করা কারণ এমনো কিছু ঘটনা দেখা যায় যে পোলের গোড়াতে মাটি সরে গেছে সে মাটি সরে যাওয়ার ফলে পোল কোনো একটা সাইড কোনো একদিকে সে হেলে যায় হেলে যাওয়ার পরে যখন ঝড় বৃষ্টি শুরু হয় ঝড় বৃষ্টি পড়লে প্রচণ্ড ঝড়ে সেই পোল ভেঙে যায় আর পোল ভেঙে যাওয়ার ফলে সেই ইলেকট্রিক তার গিয়ে পড়ে আমাদের চাষযোগ্য জমিতে এবার চাষযোগ্য জমিতে পড়ায় ওখানে শুধু মানুষের না মানুষের পাশাপাশি আমাদের যে গবাদি পশু গোরু ছাগল তারা সেই জল পান করার সময় পান করতে গিয়ে তারা পিষ্ট হয়ে মারা যাচ্ছে